হ্যাঁ হ্যালো ম্যাডাম বলছি যে হ্যাঁ হ্যাঁ বলছি ম্যাডাম আমি ফোন করেছিলাম যে এখন তো মানে খুব আবহাওয়া খারাপ চলছে শরীর স্বাস্থ্য কীভাবে কীভাবে মানে খাবার টাবার খেলে পরে কীভাবে শরীল ভালো থাকবে কীভাবে মানে ভালোভাবে চলা যাবে শরীর যাতে ভালো থাকে সেই জন্যই জানার জন্যেই আমি আপনাকে একটু ফোনটা করেছিলাম

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি যে ম্যাডাম ওই যে এখন ধরুন বর্ষাকাল চলছে তো একবার জল আসছে একবার রোদ হচ্ছে স্কিনেরও প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে চুলের জন্যও প্রচন্ড সমস্যা হচ্ছে এটাই জানার জন্য আপনাকে আর আপনি আমাকে চিনতে পেরেছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ওই জন্যই আবার আপনাকে ফোনটা করলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম হুম

ওহ আচ্ছা আচ্ছা আর স্কিনটার জন্য যদি একটু বলেন হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম হুম হ্যাঁ ম্যাডাম আরেকটা কথা জিজ্ঞাস করার ছিল ব্যাপারটা হচ্ছে ধরুন ঘুম থেকে সকালবেলা ওঠার পর না মেঝেতে যখন পা দিতে যাচ্ছি পায়ের তলায় প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে এটা কোথা থেকে হচ্ছে যদি একটু বলেন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ওকে ওকে থ্যাংক ইউ ম্যাডাম ধন্যবাদ আপনাকে রাখছি হ্যাঁ রাখছি